আগে সদরে চিকিৎসা করা হতো কিন্তু এখন সদরের জায়গায় সেই চিকিৎসা হাতোয়াড়াতে ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে বৃদ্ধ মানুষরা সদরে যেতে সুবিধা পেত শহরের মধ্যে থাকায় সেটাতে যেতে অনেক বেশি টোটো যান সব চলাচল করতো কিন্তু হাতোয়াড়া যেতে মানুষের অনেক বেশি কষ্ট হবে বৃদ্ধ মানুষজন অত দূর অবধি যেতে পারবে না চিকিৎসা ব্যবস্থার জন্য তাই যদি আর এমার্জেন্সি তো মাঝেমাঝে মানুষ অত দূর অবধি যাওয়ার আগেই দম ছেড়ে ফেলে যার কারণে অনেক মানুষের মৃত্যু হয় তাই জন্য যদি কোন ব্যবস্থা শহরে থাকে তাহলে মানুষের সুবিধা হবে হাতোয়াড়াতেও থাকুক হাতোয়াড়াতে অনেক বেশি উন্নত হাতোয়াড়াতে রুগীদের নিয়ে যাওয়া উচিত যে রুগীরা এখানে সদরে থাকতে পারবে না তাদের হাতোয়াড়াতে নিয়ে যেতে হবে কিন্তু এমার্জেন্সির জন্য সদর রাখা উচিত না হলে মানুষের অনেক বেশি কষ্ট হবে